কে বলছেন হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ও হ্যাঁ আমি সবে কালকের তো বসতে গিয়েছিলাম ও মাল সব এসছে

হ্যাঁ অনেক সবে তো নতুন হয়েছে না সব জিনিসই বেশি বেশি নিয়ে আসা আছে

এখন রাত্রিরে নটা পর্যন্ত খোলা থাকবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওকে পাঠিয়ে দেবেন হ্যাঁ ও লিখে দেবেন আমি দেখে দিয়ে দেবো আর কী কী লাগবে হ্যাঁ স্কেচ পেন আছে আচ্ছা বেশি লাগবে না আর কিছু হ্যাঁ পরিষ্কার হ্যাঁ হ্যাঁ